হ্যাঁ কী বলছিস এই কীরকম কোনো রকম চলছে হ্যাঁ যেতে হবে তুই যাবি তো তাই যেতে হবে তোর সঙ্গেই যাবো তাহলে কটার সময় যাবি এই রে আবার তো পড়া হয় নাই বলেছে তাহলে পড়তে বসি এখনই এই বস পড়েছি তো হ্যাঁ বল মেয়েছেলেকে মারতে পারবে না পড়তে বসছি তাহলে বেশ তাহলে রাখছি